হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো আছি ম্যাম আপনি ভালো আছেন সেটাই তো হ্যাঁ বাড়ি বেরোনোই যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বাইরেও অনেক প্রবলেম তা তাছাড়া বাচ্চাদের তো পড়াশুনোও নষ্ট হয়ে গেলো ওদের ভবিষ্যতও নষ্ট হয়ে গেলো সে তো কোনো তো আ আইও নেই আশ্বাসও নেই হ্যাঁ হ্যাঁ সব্জি বাজারও বসছে না হুম হুম হুম হুম কি করা যায় বলেন তো

হ্যাঁ হ্যাঁ সেফটি নিয়েই থাকতে হবে বাড়িতে থাকলেও সেফটি নিয়ে থাকতে হবে সব সময় হাতে স্যানিটাইজার ইউস করেন হ্যাঁ হ্যাঁ খাবার দাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে এরম একের পর এক কী পরিস্থিতি আসছে বলেন তো হ্যাঁ আমাদের এখানে তো মানে একজন তো হয়েছিলো দিয়ে তো আমাদের ও ই করে দিয়েছে সিল মেরে দিয়ে চলে গেছে বাড়িতে

আর একজনেরও কলকাতায়ই হয়েছে হ্যাঁ আর কলকাতায় একজন অ্যাডমিশন ছিলো ও তো মারা গেছে ওকে মানে ওর এ দায়েই নি লাশ দায়েই নি ওদের গার্জেনকেও দেখতে দেয় নি বেচারারা বাড়িতে হ্যাঁ হ্যাঁ বেচারারা বাড়িতে বসে বসে ওর মানে ওয়াইফটাকে দেখে এত মায়া লাগছে না ওদের মা মানে এমন পরিস্থিতি হয়েছে জানেন ওদের বাড়িও কেউ যাচ্ছে না যে ওদের রিলেটিব ও যে মারা গেছে যে ওকে একটা সাপোর্ট করবে সেও মানে ওদের রিলেটিবের মধ্যেও কেউ যাচ্ছে না দেয় না দেয়ই নি ডেড বডি দেয়ই নি না না ডেড বডি দেয়ই নি বা সবথেকে সবথেকে খারাপ হচ্ছে মানে স্টুডেন্টের পড়াশুনার দিকে একদম ই হয়ে গেলো হ্যাঁ বাচ্চারা যে যত মানে যে বাচ্চাগুলো পড়াশুনায় আগ্রহ ছিলো সে বাচ্চাগুলো আগ্রহ কমে যাচ্ছে দিন দিন আমার এই ছেলেটারই কথা বলি আমি যে ছেলেটা যে স্কুল আসতো যেত টিউশান পড়তো একটা ওর ই ছিলো যে হ্যাঁ পড়তে হবে আমাকেই করতে হবে সে ওর মনোভাবটা তো চলে গেছে যে না পড়লেও হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই মাস্টার এই ম্যাম আপনার খবর কি আর আপনার হাসবেন্ডের সবই তো বন্ধ হ্যাঁ এখন টাইম কাটান বাড়িতে বসে বসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাইরে বেরোনো যাচ্ছে না এবার আমরা বাইরে থাকা মানুষ তো যে বাড়িতে আর ভালো লাগছে না হ্যাঁ ঠিক আছে ম্যাম তাহলে রাখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম